কলকাতায় যে যাদুঘর আছে বা আপনার ধরুন মুর্শিদাবাদে যে আমাদের সে নবাব সিরাজদ্দৌলা বা এই সমস্ত কিছু যে আমাদের ঐতিহাসিক সংস্কৃতির সঙ্গে জড়িত আছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আর তাছাড়া ধরুন বাঁকুড়াতে আছে হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে যে আমাদের দর্শনার্থী বা আমাদের যে পর্যটকরা এসে দেখে তো সেই জায়গাগুলোকে আরও উন্নত করলে যেমন ধরুন আসার সময় তাদেরকে একটা তারা যদি ব অনেক দূর থেকে আসে এসে তারা রাত্রিযাপন করা বা তারা ধরুন দিনেরবেলায় এলো একটু রেস্ট করার জন্য বা একটু বিশ্রাম নেওয়ার জন্য তাদেরকে একটা আলাদা জায়গায় রেখে হ্যাঁ আলাদা জায়গায় বসিয়ে একটু আরাম করা যেত বা বিভিন্ন ধরনের পশুপাখি এনে হ্যাঁ তাদের মনোরঞ্জনের জন্য বা তাদের যে শিশুরা আছে সেই শিশুদের জন্য মনোরঞ্জন করা বা ধরুন যাতায়াত ব্যবস্থার আরও উন্নত করা হ্যাঁ ওখানকার প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক সমস্ত কিছু এগুলোকে আরও উন্নত করা বা ধরুন এই আমাদের বাঁকুড়াতে যে আছে বিষ্ণুপুর ওখানে যে বিভিন্ন যে সংস্কৃতিগুলো আছে প্রাচীন তো সেইগুলোকে আরও রঙিন করে গড়ে তোলা হ্যাঁ রঙিনের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে ওখানে দেখবে এবং তার পাশাপাশি থাকার ব্যবস্থা থাকাটা খুবই জরুরি হ্যাঁ খুবই খুবই জরুরি এ এই সমস্তগুলো আমাদের আরও করা দরকার তো দেখুন এই এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তো আমাদের পশ্চিমবঙ্গে প্রাচীন এবং ঐতিহাসিক সংস্কৃতি খুবই উন্নতির পথে অবতরণ করবে তো আমরা বিভিন্ন জায়গাতে আজ থেকে যে আজ থেকে বহু প্রাচীন বছর আগে যে বিভিন্ন রাজ রা রাজারা তাদের বা ইংরেজরা শাসন করে গেছে তাদের যে স্মৃতিসৌধ এই সমস্ত কিছু আমাদের তেমন আমাদের তাজমহল আছে হ্যাঁ আগ্রাতে যে আছে মাঝে তাজমহল এই সমস্ত কিছুগুলোতে আরও উন্নত করলে বা সেগুলোকে একটু পরিচর্যা করলে দেখাশুনা ঠিকমতো করলে হ্যাঁ আমরা কি করতে পারি আমরা এর এটাকে আরও উন্নত করতে পারি হ্যাঁ একটা সিক একটু যদি আমরা মানুষজন রাখি দেখাশোনার জন্য আর জন্য তো আমরা ঠিকমতো সব কিছু করতে পারবো